পশ্চিমবঙ্গে প্রচালিত প্রধান ধর্মগুলি হচ্ছে যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম যেমন জৈন এই সব ধর্মগুলিকে ধর্মগুলি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তো তারা তাদের বিভিন্ন সংস্কৃতি আছে যেমন ধরুন হিন্দুদের আছে হিন্দুদের বিভিন্ন পূজা আছে যেমন হিন্দুদের বলা হয় বারো মাসে তেরো পার্বণ তেমন হিন্দুদের দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা প্রভিতি আর মুসলিমদের ঈদ মহরম প্রভৃতি খ্রিষ্টানদের যেমন যিশু খ্রিস্টের জন্মদিন হয় বড়দিন খ্রিস্টান এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের রয়েছে তো তার মদ্যে হিন্দুদের প্রথমত মানে প্রধান বলা যায় হিন্দুদের ধর্মটা খুবই উল্লেখযোগ্য একটি ধর্ম সেই উল্লেখযোগ্য ধর্ম কেন কারণ হিন্দুদের বিভিন্ন উৎসব বিভি সব থেকে বড়ো প্রিয় মানে হিন্দু শুধু হিন্দুদের মধ্যে রয়েছে বিভিন্ন পূজা অর্চনা তারপর যেমন সাংস্কৃতিক সাংস্কৃতিক আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান আমাদের প্রত্যেকটি ই সময় এদের বিভিন্ন সাংস্কৃতিক আছে এমন কি এছাড়াও এরা সবাই মিলে নৃত্য পরিবেশন করতে পারে বা গান নাচ আবৃতি প্রভৃতি সবই সবই তারা পরিবেশন করতে পারে এমন কি বিভিন্ন সাংস্কৃতিক আমাদের পূজা অর্চনা আছে তারপর বিভিন্ন ধরনের সঙ্গীত লোকনৃত্য এই সব কিছুর মধ্যেই তুলে ধরা হয় আমাদের ধর্ম আমাদের বিভিন্ন ধর্ম আমাদের চারটি ধর্মের মধ্যে এগিয়ে চলে না এছাড়াও আরও ধর্মের মধ্যে আমাদের আমরা দেখতে পাই